আমি আমার সবচেয়ে বড়ো শক্তি হিসেবে মনে করি আমার পরিবারের লোকজনকে পরিবারের লোকজন আমার পাশে দাঁড়ানোর ফলে আমি শক্তি পাই এবং মনে সাহস জোগায় আমার মনে তারা সাহস জোগায় এবং তার ফলে আমি সাফল্যের চূড়ায় পৌঁছোতে পারি আর আমার সবচেয়ে দুর্বলতা দুর্বলতা আমার পরিবারের লোকজনই কারণ আমার পরিবারের লোকজন বিপদে থাকলে আমি বিপদে থাকি আর আমার পরিবারের লোকজনই হলো আমার সবচেয়ে বড়ো শক্তি এবং আমার দুর্বলতাও হলো আমার পরিবারের লোকজন